কিরে কেমন আছিস আমারও চলছে শোন না বলছিলাম যে আমরা সব প্ল্যান করেছি শান্তিনিকেতনে যাবার জন্য তুই কি যাবি এই পঁচিশে বৈশাখ আসছে সামনে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনও আছে তারপরে অনেক দিন ধরে সব বলছিলো ঘুরতে যাবে ঘুরতে যাবে তো ওখানটাতে মানে এখন মানে পঁচিশে বৈশাখে ভালো উৎসব হবে নাচ গান হবে আবার মেলা বসবে ওই কারণে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ অনেক তিন চারজন যাচ্ছে অনেক জনকে বললাম তারাও বলছে দেখছি তোকে জিজ্ঞেস করলাম তুই যদি যাস তো চল আমরা এই কজন মিলেই ঘুরে আসবো সামনে হ্যাঁ হ্যাঁ না যাওয়া হ্যাঁ দেখ কী করবি কাকু কাকিমাকে জিজ্ঞেস কর ওই শুক্রবার দেখে বেরোলাম পঁচিশে বৈশাখের এগ একদিন আগে বেরোলাম তো ওখানে পৌঁছাতেও তো সময় লাগবে না ওখানে যাবো গিয়ে মানে পৌঁছাবো রেস্ট নেবো একটু তারপরে ওই এক দিন দু দিন আগেই গেলে হবে কারণ সবাইকে আগে জিজ্ঞেস করি টাইমটা কে কেমন ঠিক করছে ধর শুক্রবার গেলাম শুক্রবার গেলাম রো শুক্রবার গেলাম রোববার চলে আসলাম এরকম দিকেও গেলে হয় যদি একটু সম্ভব হয় তাহলে জানাস কোনো দিন তো যাই নি যাবার খুব ইচ্ছা আছে যেদিন হ্যাঁ সেটাই ঠিক আছে তুই আমাকে জানিয়ে দিস ঠিক আছে হ্যাঁ ঠিক আছে